হ্যাঁ বলছি আপনার আমি হচ্চে হুগলি থেকে বলছি হুগলি আরামবাগ থেকে তো আপনার দোকান থেকে আমি কিছু চাল কিনতে চাই ঠিক আছে তো আপনা আপনার দোকানে কী কী ধরনের চাল পাওয়া যায় আমি আমি বি আমি ব্যবসা খুলতে চাই সমস্ত ধরনের চালই আমার লাগবে আচ্ছা মুড়ির লাল চালটা আছে লাল চালটা কতো দাম আর সাদাটা কতো দাম ও আচ্ছা আমাদে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আর ওটা ও হ্যাঁ

বাঁশকাঠি বাঁশকাঠি হবে বাঁশকাঠি দুধেশ্বর ও হ্যাঁ

ময়ূর কোম্পানির হবে ময়ূর ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট আপেল আপেল আচ্ছা আরেক আরেকটা আরেকটা যে নতুন কোম্পানি বলছে লালবাবা রাইস ওটা হবে লালবাবা আচ্ছা আমি তাহলে আপনার দোকানে গিয়ে এক দিন গিয়ে কথা বলি আমি একদম কিছু কিছু টাকা নিয়ে গিয়েও একদম কিছুটা বায়না দিয়ে আসবো তো তাহলে আপনি আপনাদের তো হোম ডেলিভারি হয় শুনেছি আপনাদের তো ডেলিভারি দেওয়া হয় শুনেছি মানে ইম্পোর্ট করে দেওয়া হয় আচ্ছা তা তা তা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার দোকানে গিয়ে কথা বলছি